টিভি বা ইন্টারনেট সত্যি খুবই উপকারি বয়স্কপ্রাপ্ত অবসরপ্রাপ্ত ব্যক্তিদের জন্য কারণ তারা তারা অবসর সময়টা টিভি বা ইন্টারনেটের মাধ্যমে মাধ্যমে তাঁদের সবকিছু হয় কারণ তারা অবসর জীবনটা এর মাধ্যমে সবকিছু জানতে পারে তা সে বিনোদন হোক বা খবর খবর বা কোনোরকম ঘটনা বা আনন্দ বা আনন্দ বা খারাপ ভালোমন্দ সবকিছুই অবসর ব্যক্তি এই এই এই টিভি বা ইন্টারনেটের মাধ্যমে জানতে পারে আর এই টিভি বা ইন্টারনেট বয়স্ক ব্যক্তিদের জন্যে তো খুবই উপকারি কারণ তারা তাঁদের মানে বয়স্ক ব্যক্তিদের শরীরের অবস্থা তো খুব একটা ভালো নয় এর ফলে তারা বাইরে কোথাও বেরোতেও পারেনা বাইরে কোথাও বেরোতেও পারেনা এবং তার যাওয়া সম্ভবও নয় এর ফলে তারা সারাদিন সারাদিন সারাদিন এই টিভি বা ইন্টারনেটের মাধ্যমে তারা সবকিছুই পায় এই যেমন টিভি দেখে তারা কোনোরকম নিউজ নিউজের খবর জানতে পারে বা কোনো ঘটনা বা কোনো বিশ্বের কথা জানতে পারে বা তারা ইন্টার টিভি মাধ্যমে তারা বিভিন্ন সিনেমা গান অনুষ্ঠান খেলা এইসব দেখতে পায় এবং খুবই আনন্দিত থাকে এবং তাঁদের পক্ষে খুবই উপকারী হয় আর ইন্টার আর এখন তো ইন্টারনেট মানে সবকিছুই তারা ঘরে বসেই জানতে পারবে তা দেশের খবর হোক বা বিদেশের খবর বা আগামী সময়ের কোনো ঘটনা সবকিছুই তারা ইন্টারনেটের মাধ্যমে জানতে পারবে আর ইন্টারনেটের মাধ্যমে তারা দূরদূরান্ত কোনো কাজের কথাও বলতে পারবে এবং অন্যান্য মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারবে মানে এক কথায় টিভি বা ইন্টারনেট এই বয়স অবসরপ্রাপ্ত ব্যক্তি আর বয়স্কদের জন্য খুবই খুবই উপকারী একেবারে